রেডিও টেলিভিশনে বাংলা ভাষা ব্যবহার করা হয় ঠিকই তবে এখানে সাদা সাধু ভাষা ব্যবহার করা হয় না এখানে ব্যবহার করা হয় চলিত ভাষা কারণ এখানে রেডিও বা টেলিভিশনের যারা দর্শক বা শ্রোতা রয়েছে তাদের বোঝার সুবিধার জন্য এইসব জিনিস যদি দর্শক বা শ্রোতা বুঝতে না পারে তাহলে এসব জিনিস চলবেই না ভালোভাবে আচ্ছা রেডিওতে যে বাংলা ভাষা ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে বাংলা ভাষার উচ্চারণটা সুস্পষ্ট হয় যাতে তার দ শ্রোতারা ভালোভাবে বুঝতে পারে বা শুনতে পারে সেই জন্যে এবার আসি প্রিন্টের মতো যে মিডিয়াগুলো রয়েছে তো সেই ক্ষেত্রে সেখানেও বাংলা ভাষা ব্যবহার করা হয় সেখানে যে লাইভ খবরগুলো যে আপডেট করা হয় তো সেখানে সে তাদের কর্মীরা সেই স্থানে গিয়ে বাংলা কথ্য ভাষায় চলিত কথ্য ভাষায় ব্যবহার করে যাতে মানুষ বা দর্শক ভালোভাবে বুঝতে পারে শুনতে পারে সেই জন্যে আচ্ছা প্রিন্টিংয়ের ক্ষেত্রে আরেকটা যেটা বলার আছে তো এখানে যারা বাংলা ভাষা ব্যবহার করে বা যারা টাইপ করে তাদের হচ্ছে গিয়ে বানান ভুলের কোনও প্রশ্নই থাকে না তারা যথাযথ ঠিকঠাকভাবে ব্যবহার করে এবং বিভিন্ন দেশের যে খবর বা কোনও বইয়ের যে সিলেবাস এইগুলো হচ্ছে গিয়ে অন্য ভাষায় থাকলে সেগুলোকে আমাদের বোঝানোর সুবিধার জন্য বাংলা ভাষায় ব্যবহার করা হয়ে থাকে